কিন্তু তারা যদি কোনো ভালো প্রশিক্ষক নেয় বা গাইড নেয় সেই ক্ষেত্রে তারা ভালোভাবে শিখিয়ে দেবেন এবং তখন সেই ভুলগুলো এড়াতে শুরু করবে একজন ভালো শিল্পী হতে গেলে তার ভালো কল্পনার দরকার আগে কল্পনায় মানুষকে শিল্প জগতে উদ্ভাবন করে কল্পনায় আগে জানতে হবে যে কোন মূর্তিটা বা কোনো ছবিটা কী ধরনের ছবি কীভাবে আঁকা যায় কল্পনার মাধ্যমে সেগুলিকে তৈরি করার পর যেগুলি স্কেচ দিয়ে বডার লাইন তৈরি করে ধীরে ধীরে আঁকতে হবে এবং সেই ভাবেই আস্তে আস্তে বারবার চর্চা করলে ভালো শিল্পী হতে পারবে এবং এটা করার জন্য বারবার চর্চার প্রয়োজন চর্চা না করলে এটা হওয়া যাবে না